হ্যাঁ বলুন শুনছি ও আচ্ছা তো আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো ম্যাডাম

আচ্ছা আচ্ছা তা আপনার দাদার নামটা কি মানে আমি না পরিচয় না নিয়ে তো আপনাকে আর যেতে দিতে পারি না আমি যেহেতু এই একটা ফ্ল্যাটের সিকিউরিটি না তো এগুলো আমার আমাকে তো জানতে হবে না নাহলে তো আমি তো আর হুট করে যে কাউকে তো ফ্ল্যাটে মানে অনুমতি দিতে পারি না যেতে আপনার দাদার নামটা বলুন

আচ্ছা সৌভিক রায় আচ্ছা কি করে বলুন তো আর কত নম্বর ফ্ল্যাটে থাকে কি করেন যেন বললেন একটা কি করেন আচ্ছা আচ্ছা মানে আপনার নিজের দাদা তো না কি ও তো আপনি কি আপনার সাথে কোনো ডকুমেন্টস নিয়ে এসছেন মানে আপনার পরিচয় পত্র আর কি মানে দিলে খুব ও আধার কার্ড আছে আচ্ছা ঠিক আছে তো আধার কার্ড আছেন ঠিকই আছে তো আপনার কাছে কি আপনার দাদার ফোন নাম্বার আছে বা আচ্ছা ঠিক আছে তো আপনি তাহলে এক কাজ করুন আপনার যে পরিচয় পত্র আছে ওটা আমাকে দিন ওগুলো আমি ভেরিফিকেশন করে তারপর আপনাকে জানাচ্ছি ঠিক আছে আর পাশে আপনার নাম্বারটাও লিখে দেবেন কারণ মানে এই ফ্ল্যাটে তো আর মানে

দাঁড়িয়ে থাকতে হবে বলতে এবারে তো মানে যখন আপনার সব ডকুমেন্টস বা পরিচয় পত্র মানে আমরা দেখে নেব ঠিক আছে তারপর আমি সিকিউরিটি তো তো আমি এখানকার যে মানে ইনচার্জ আছে তাকে ইনফর্ম করে আমি জানাবো সে যদি আমাকে আপনাকে উপরে যাওয়ার অনুমতি দেয় তাহলেই কিন্তু আপনি যেতে পারবেন ঠিক আছে তা তার জন্য তো আপনাকে একটু তো মানে অপেক্ষা করতেই হবে বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কি নামটা বললেন আপনার দাদার ঠিক আছে আমি আমার মানে মেন খাতাতে থেকে নিশ্চয়ই তার নাম্বারও এখানে থাকবে আমাদের রেজিস্টারে তো তাকে ফোন করে মানে আপনার কথাটাই বলছি যে আপনার এরকম বোন দেখা করতে এসছে সেও যদি পারমিশান দেয় বা অনুমতি দেয় তবেই কিন্তু আপনি যেতে পারবেন ঠিক আছে না আমি হ্যাঁ ঠিক আছে দাঁড়াতে হবে না আপনি বসুন না আপনি যখন দেখা করতে এসছেন নিশ্চয় দেখা করেই যাবেন অসুবিধার কিছু নেই হ্যাঁ আসলে আমার ব্যবহারে কিছু খারাপ মনে করবেন না আর আর যেটা সিকিউরিটির কাজ সেটা তো করতেই হবে না ঠিক আছে